আমার বাগানে রোপণ করা গাছপালা এবং গাছগুলিকে বাড়তে দেখে আমার খুব ভালো লাগে এবং এইটি আমার কাছে একটি চমৎকার অনুভূতি এবং আমার খুব আন আনন্দ হয় এই ভেবে যে আমি প্রকৃতির বুকে কিছু সৃষ্টি করেছি যা বেঁচে আছে এবং দিনের দিন বৃদ্ধিও পাচ্ছে আমি যখন প্রথম একটি বীজ রোপণ করি তখন আমি আশা করি যে এটি একটি সুন্দর এবং স্বাস্থকর গাছে পরিণত হবে আমি প্রতিদিন এটিকে জল দিই এবং যত্ন করি এবং দেখতে পাই কীভাবে এটি ক্রমবর্ধমান বেড়ে চলে এবং এটি একটি খুব পুরস্কৃত অভিজ্ঞতা আমি যখন একটি নতুন উদ্ভিদ বা গাছের পাতা বা ফুল দেখতে পাই তখন আমার খুব আনন্দ হয় এবং এটি অলৌকিক ঘটনা যে কিছু ছোট্টো বীজ থেকে এতো সুন্দর কিছু তৈরি হতে পারে এবং আমার বাগান আমার জন্য একটি শান্তিপূর্ণ এবং প্রশান্ত স্থান এটি একটি জায়গা যেখানে আমি প্রকৃতির সুন্দর্য উপভোগ করতে পারি এবং জীবনের চক্র সম্পর্কে চিন্তাও করতে পারি এবং বসন্তে যখন আমার বাগানে ফুল ফোটে আমি তাদের রঙ এবং সুগন্ধ উপভোগ করতে পারি এছাড়া শীতকালে যখন আমার গাছগুলি বিশ্রাম নেয় আমি তাদের শান্তি পুনরুদ্ধায়ের জন্য অপেক্ষা করতে পারি এভাবেই আমি আমার বাগানে রোপণ করা গাছপালা এবং গাছগুলিকে বাড়তে দেখে খুবই উদ্ভূত হয়ে যাই এবং এটি আমার জীবনের একটি মূল্যবান সম্পদ এই জন্য আমি ছোটোবেলা থেকেই বাগান করার প্রতি খুবই আগ্রহী এবং বাগান আমার ছোটোবেলা থেকেই খুব ভালোও লেগে থেকে